পাখিদের সুরক্ষা পাখিদের সুরক্ষার জন্যে কোন গাছ কাটা বন্ধ করতে হবে এখনকার যুগে গা বড় বড়ো গাছ কেটে সেখানে ফ্ল্যাট বাড়ি রাস্তাঘাট বড়ো বড়ো শপিং মল তৈরি হচ্ছে সেগুলোকে বন্ধ কিছুটা কমিয়ে দিয়ে গাছ লাগাতে হবে পাখিরা সব সব থাকতে পারে না ওদের আগে যেমন ছোটো ছোটো ঘুল ঘরের ঘুলঘুলিতে তারা বসবাস করতো এখন সেটাও কমে গেছে তাদের জন্যে এখন বেশি করে গাছ লাগানো উচিত ও তারা এখন যেমন বিদ্যুতের তার লাগানো থাকে সেই তারে তারা বসলে তাদের মৃত্যু ঘটে তার জন্যে তাদের জন্যে বেশি করে গাছ লাগানো উচিত তারা যেন সুরক্ষিত থাকতে পারে ঘরের দে ঘরের ঘুলঘুলিতে তারা এখন থাকতে চায় না কারণ তারা বেশিজন একই জায়গায় থাকলে তাদের থাকার অসুবিধা হয় ওই জন্যে এখন গাছ কাটা বন্ধ করে দিয়ে গাছ লাগানো উচিত যাতে পাখিরা থাকতে পারে সুরক্ষিত থাকতে পারে